বিজ্ঞান ও প্রযুক্তি মানুষকে মহামারী থেকে বাঁচতে সাহায্য করেছে যদি বলা যায় কীভাবে তাহলে বলতেই হয় যখন করোনা হয়েছিল করোনাটা শুরু ছড়িয়েছিল চিন থেকে এবং সেটা ভারতের মানুষকে সে এমনভাবে আক্রমণ করেছিল যে বহু মানুষ মারা গিয়েছে এখানে এর ফলে বহু মানুষের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ কিছু কিছু ক্ষেত্রে পুরুষের উপর পুরো পরিবারটা নির্ভরশীল ছিল সেই ক্ষেত্রে যখন পুরুষটি মারা গিয়েছে তার পরিবার খাওয়া দাওয়া থাকা সব কিছুরই ক্ষতি হয়েছে এর ফলে এই মহামারী বহু ভীষণ ক্ষতি করেছে তাই মহামারী থেকে বাঁচতে মানুষজন খুবই হচ্ছে ভালো কাজ করেছে যেমন বিজ্ঞান তাদেরকে সাহায্য করেছে তাদেরকে সানিটাইজার দিয়েছে সানিটাইজার সময় সময় ব্যবহার করতে বলেছে এছাড়াও বিজ্ঞানের উন্নতির ফলে অ্যান্টিডোট খাইয়ে ইঞ্জেকশন দিয়েছে ইঞ্জেকশন দেওয়ার ফলে তারা অনেক মানুষ আর মারা যায়নি তারা অনেকে বেঁচে রয়ে গিয়েছে কিছু ক্ষেত্রে তারা করোনা হয় যদি আক্রমণও করেছে সেক্ষেত্রে তার করোনা খুব একটা বেশি ক্ষতি করতে পারেনি হয়তো কিছু সময়ের জন্য শারীরিক অসুস্থতা হয়েছে কিন্তু তার বেশি হয়নি এছাড়া বিজ্ঞান প্রযুক্তি মানুষের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যদি কারোর ক্যানসার হয় সেক্ষেত্রে এখনও ক্যানসারের টিকাও বেরিয়ে গিয়েছে মানে টিকা নয় ওষুধ বেরিয়ে গিয়েছে এবং ক্যানসারের জন্য কেমো দেওয়া হয় এখন ক্যানসার হলেও মানুষ আর মারা যায় না হ্যাঁ আমি ডিজিটাল শিক্ষা সম্পর্কে সচেতন যদি বলা যায় ডিজিটাল শিক্ষার সুবিধা তাহলে বলতেই হয় ডিজিটাল শিক্ষার মাধ্যমে অনলাইনে যে পড়াশোনা হচ্ছে এর ফলে করোনার সময়ে দাঁড়িয়ে ছেলে মেয়েরা বা বড় বাড়ির বড়রাও কিছু ক্ষেত্রে তাদের একঘেয়েমি কাটিয়ে পড়াশোনা করতে পেরেছে স্কুলের স্কুল তো বন্ধ ছিল কিন্তু তবুও ছেলেমেয়েরা বাড়িতে বসে অনলাইনে ক্লাস করছে এর ফলে তারা পুরোপুরি পড়াশোনার থেকে দূরে সরে যায়নি এবং শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্কটা ঠিক ছিল এবং কিছু ক্ষেত্রে মানে কিছুটা হলেও তারা পড়াশোনা করতে পেরেছে যদি বলা যায় অসুবিধে তাহলে বলতেই হয় ডিজিটাল শিক্ষার ফলে এর ফলে তারা মোবাইলের ব্যবহার করতে শিখে গিয়েছে মোবাইলের ব্যবহার করা শেখা খারাপ নয় কিন্তু মোবাইল ব্যবহার করতে শিখে তারা পড়াশুনো অনলাইনে যখন ক্লাস চলছে তারা পড়াশুনো করার বদলে তাদের ব্যাকগ্রাউন্ডে ফোনের ব্যাকগ্রাউন্ডে বন্ধুদের সাথে চ্যাট করছে হাসি শেয়ার করছে মিম শেয়ার করছে এভাবে তারা মজা করছে পড়াশোনা সিরিয়াসভাবে নেয়নি কিন্তু সুবিধা বললে বলতেই হয় যে পড়াশুনোর থেকে বই করোনার সময় পড়াশোনা যেহেতু বাইরে গিয়ে করা সম্ভব হয়নি সেই সময় তারা কিছুটা হলেও শিখতে পেরেছে পুরোপুরি দূরে থাকেনি পড়াশোনার থেকে কিন্তু অসুবিধা আরো কিছু রয়েছে যেমন অতিরিক্ত ফোন ব্যবহারের ফলে ছেলে মেয়েদের চোখের ক্ষতি হচ্ছে কিছু ক্ষেত্রে ওই রেডিয়েশন তাদের শরীরে এসে লাগছে এর ফলে বিভিন্ন রকমের রোগের সংক্রমণ হচ্ছে তাদের শরীরে এই এইগুলো হচ্ছে সুবিধা এবং অসুবিধা আর বিজ্ঞান ও প্রযুক্তি মানুষকে মহামারীতে অনেক সাহায্য করেছে ডিজিটাল শিক্ষা সম্পর্কে আমি সচেতন এমন এগুলি ছিল সুবিধা এবং তার কিছু অসুবিধা